হ্যাঁ আমি ম্যাচ দেখি প্রতিদিন বেশির রকমই ফুটবলটাই দেখি আর টিভিতে দেখি লাইভ বা কোনও কোনও সময় আমি আবার ইউটিউবেও দেখি খেলাটা আর বন্ধুদের সাথেই দেখি খেলাটা আর আমার লাইভ খেলা দেখতে খুবই ভালো লাগে আর হাইলাইটস খেলা তো একদমই ভালো লাগে না লাইভ দেখতে খুবই ভালো লাগে আবার মাঝে মাঝে ইউটিউবেও দেখি আবার ওটিটি প্ল্যাটফর্ম অনেক কিছু আছে ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোতেও দেখি আর বন্ধুদের সাথে আমার দেখতে খুবই ভালো লাগে একসাথে খাই একসাথে খেলা দেখি তাই খুব ভালো লাগে